আমাদের অঞ্চলে খেলাধূলা উন্নয়ন প্রচারের জন্য কতকগুলি সংস্থা আছে যেটা তাদের জাতীয় দল বা আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলিতে অংশগ্রহণকারী লোকেদের খুব সহায়তা করে তাদের নানাভাবে জুতো ব্যাট এবং নানা ধরনের খেলার যে পোশাক সমস্ত কিছু দিয়ে অর্থনৈতিক দিক থেকে দলটিকে সাহায্য করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে